হ্যাঁ হ্যাঁ আমি ওখান থেকে বলছি ও তো অনুষ্ঠান দে চলে এসছে কবে অনুষ্ঠানটা দুদিন অপেক্ষা আর দুটো দিন অপেক্ষা করুন না একটু তো সেই জন্যে আসছে না হ্যাঁ তো পোশাকগুলো আস ঠিক আছে আপনি এতদিন আর দু দিন সহ্য করুন আমি ঠিক মানে দেবো কোনো অসুবিধা হবে না আমি ঠিক এনে দেবো তো মানে যেহেতু দোকানটা অনেক বড়ো অর্ডার অনেকগুলো আসছে কোনটা রেখে কোনটা আনবো আমাদের কোনো ঠিক থাকে না অনেক সময় অনেকগুলো ভুলেও যাই মনেও থাকে না তা ঠিক আছে এটা মনে করে আমার চেষ্টা করবো দুদিনের মধ্যে পেয়ে দুদিনের মধ্যে পেয়ে যাব আর অসুবিধা হবে না আর ফোনও করতে হবে না দুদিনের মধ্যে আমিই তোমাকে ফোন করে দেবো পোশাকগুলো নিয়ে যাওয়ার জন্য কোনো অসুবিধা হলে আমি ফোন করে দেব হ্যাঁ